রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে পুষ্টিকর ও সুষম খাদ্য খাওয়া প্রয়োজন যেসব খাদ্যে ভিটামিন পুষ্টি প্রোটিন ফ্যাট কার্বোহাইডেট খনিজ মৌল জলের পরিমাণ ঠিক থাকে সেই সব খাবার খেতে হবে এবং শরীরের পুষ্টির পরিমাণ ভিটামিনের পরিমাণ জলের পরিমাণ ঠিক রাখতে হবে যাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আবার আমাদেরকে ভালো ভালো খাবার খেতে হবে আবার কম মশলা দিয়ে করা রান্না খেতে হবে যাতে না আমাদের শরীরের কোনো ক্ষতি হয় অনেক সময় বেশি মশলা দেওয়া রান্না খেলেও আমাদের শরীরের ক্ষতি হতে পারে আবার আমাদেরকে পরিবেশে দূষণ কমাতে হবে অনেক সময় পরিবেশ দূষিত হলেও আমাদের শরীরে রোগের দেখা দেয় আমাদেরকে ওষুদের ব্যবহার কমিয়ে গাছ গাছালি ওষুধের ব্যবহার বাড়াতে হবে সেগুলি আমাদের শরীরের কোনো সাইড এফেক্ট করে না কিন্তু অনেক ওষুধ আছে যেগুলি আমাদের শরীরের যেরকম ভালো করে সেরকম ক্ষতিও করে আবার ধূমপান করা বা তামাক জাতীয় খাবার খাওয়া চলবে না সেগুলি আমাদের শরীরে ক্যান্সারের মতো ভয়ানক রোগের সৃষ্টি করে এগুলি থেকে শরীরকে রক্ষা করতে হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে প্রত্যেক দিন যোগা ব্যায়াম করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে